আমরা ভ্রমণের সময় পরিবহনের জন্য সাধারণত ট্রেনে করে যাই বেশি ট্রেনে যাওয়ার সময় আমার খুব আনন্দ হয় যেমন জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখা এছাড়া কিছু লোকের কীর্তি দেখা যেমন তারা টিকিট কেটে জেন টিকিট কাটে জেনারেলের কিন্তু জেনারেল কামরায় উঠতে চায় না রিজার্ভেশনে ওঠে এক টি টি আসলে কেউ বাথরুমে লুকায় কেউ বা টিটির সাথে তর্ক করে একবার এক মহিলা আমাদের সাথে কথা বলছিলেন ট্রেনে তার মোবাইল ও পার্স চুরি হয় সেদিন কীভাবে চুরি হলো তা আমরাও বুঝতে পারিনি ইত্যাদি